আমি দোকান থেকে একটা স্কিনলাইট ক্রিম নিয়ে নিয়েছি তো ক্রিমটা দেওয়ার প্রায় পনেরো দিন হল তো এখন দেখছি মুখে সাদা সাদা দাগ হয়ে যাচ্ছে আবার চুলকাচ্ছে তো আমার মতে স্কিনলাইট ক্রিমটা ব্যবহার না করাটাই বেটার কারণ কোনও ভালো স্কিন ডক্টরের কাছে গিয়ে দেখিয়ে তারপর ক্রিমটা নেওয়াই আমার মতে ভালো হ্যাঁ ক্রিম ক্রিমটা খুবই খারাপ আর দোকানদারদেরও বলছি যাতে যা তা ক্রিম আর না বিক্রি করে কারণটা হচ্ছে আমরা তো দিইই ব্যাপার দেওয়ার পর যখন আমাদের স্কিনের মধ্যে এই সমস্যাগুলো দেখা দেয় তখন তো খুবই খারাপ লাগে না এবার ওরাও ওনারাও জানে না এবার কী হয়েছে এবার ক্রিমের ওর জন্য ওর জন্য বলছি যে ভালো ডক্টরের কাছে গিয়ে দেখানোটাই আমার মতে বেশি ভালো